আমি প্রচণ্ড ভ্রমণপিপাসু কাজের ফাঁকে যে কোনো জায়গাতে আমার ভ্রমণ করতে আমার ভীষণ ভালো লাগে কারণ আমার কাছে ভ্রমণের মানে নতুন জায়গা দেখা সেখানকার লোকজনের সাথে কথা বলা তাদের সম্পর্কে কিছু নতুন কিছু জানা তারা কী খেতে ভালোবাসে বা তারা কী ভাষায় কথা বলে সেগুলো লক্ষ্য করা এছাড়াও প্রতিটি স্থানের আলাদা প্রাকৃতিক সৌন্দর্য থাকে সেগুলিকে মনে উপভোগ করতে আমার খুবই ভালো লাগে